কাজের জায়গাতে অনেক আপনি কিভাবে এই জায়গাতে কঠিন পরিস্থিতি সামলান হ্যাঁ আমি কঠিন পরিস্থিতি সামলাতেও পেরেছি অনেক জায়গায় যেমন বলতে গেলে আমি রাজমিস্ত্রি কাজের হেড হ্যাঁ আমার কর্মচারীদের মধ্যে একটা বিরাট বড় ঝামেলা হয়েছিল যা আমি সামলাতে পেরেছিলাম এবং কেন বলছি সামলানোর জন্য আমি কি কি করেছিলাম হ্যাঁ আমি সামলাতই আগেই আমি প্রথমেই ওই ঝামেলাটা আমি পুরোটা শুনলাম শোনার পর জানলাম কার দোষ বেশি ছিল এবং কার দোষ কম ছিল আমাকে সেটা আগে জানতে হবে না হলে আমি তো বিচার করতে পারবো না কার দোষ বেশি ছিল এবং কোন দোষ বেশি ছিল এবং আমি কি বিচার করতে পারবো কোন পরিস্থিতিটা কম কোন পরিস্থিতিটা বেশি হ্যাঁ হ্যাঁ আমাকে সেইটা বিচার করে দেখতে হবে যে হ্যাঁ তারপরে বিচার করে আমি যা দেখলাম যে এর মধ্যে অনেকটাই ভালো রকমের রয়েছে যা আমাদের মধ্যে অনেকটাই নেই যা আমি তারপরে আমাদের লেবারদেরকে বুঝালাম বুঝানোর পর বললাম যে তোমরা এরকম পরিস্থিতির সম্মুখীন অনেকবারই হয়ে থাকবে যা তোমাদের মধ্যেই নিজেদের মধ্যেই অনেক বোঝাবুঝির ভুল হয়ে থাকে যা তোমাদের নিজেদের মধ্যেই ঠিক করে নিতে হবে হ্যাঁ আমার কাছে আসা চলবে কঠিন পরিস্থিতির মধ্যে আমার কাছকে এসে থাকবে যা আমি নিজেই সামলাতে পারি এবং আমি অনেক জায়গায় সামলে থেকেছি